আমি বিভিন্ন ঋতুতে বিভিন্নভাবে আনন্দ উপভোগ করে থাকি যেমন আমরা যেহতু গ্রাম অঞ্চলে থাকি তাই জন্যে এখানে প্রচণ্ড পরিমাণে গীষ্মকালে গরম পড়ে তাই জন্যে আমরা কলকাতার বাইরে পাহাড়ি এলাকায় চলে যাই যেমন গ্যাংটক দার্জিলিং সিকিম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাওয়া হয় প্রতি গীষ্মকালে এ এক সময় এ একটা জায়গায় যাওয়া হয় কারণ ওখানটা মাইনাসে থাকে মাইনাস ডিগ্রি টেম্পারেচার থাকে তার ফলে কি হয় আমাদের কলকা গ্রাম অঞ্চলে যেমন যে হারে গরমটা পড়ে ওখানে তার ডবল ঠান্ডা থাকে সেইভাবে আমরা সেখানে ঠান্ডাটা উপভোগ করতে পারি ঘোরাটাও হয়ে যায় যেহেতু সব বন্ধুরা মিলে একসঙ্গে যা আনন্দ উপভোগ করি এই করতে করতে ওখানে সাত থেকে দশ দিন ওখানে ঘোরা আনন্দ করা খাওয়া দাওয়া করা পুরো গীষ্মকালে এনার্জিটা ওখানটায় আমরা যেহেতু ঘুরে আসি ভালো ইনজয়ও হয়ে যায় তারপর খুব গ্রামে ফিরে আসার ফলে বন্ধু বান্ধবের সঙ্গে সেই আনন্দ শেয়ার করা ছবি দেখানো এই করতে করতে আমাদের এই গরমটাও কেটে যায় গীষ্মকাল চলে যায় তারপরে আসে বর্ষাকাল বর্ষাকালে যেহেতু সারাক্ষণ বৃষ্টি লেগে থাকে তখন যেহেতু আমাদের পাশের এলাকায় আমার মামার বাড়ি ওখানটায় যাই মামারবাড়িতে গেলে ভাই বোনেরা থাকে তাদের সঙ্গে আনন্দ করা মাছ ধরতে যাওয়া মামাদের নৌকা আছে নৌকা করে নদীতে মাছ ধত্তে যাওয়া হয় সবাই মিলে মামাদের চাষ হয় ধান চাষ হয় সেখানেও কিছুটা হেল্প করা যায় এই করে বর্ষাকালটা ওখানটায় কাটানো যায় তার ফলে ওদেরও কিছুটা হেল্প হলো ঘোরাও হলো বর্ষাকালটা আনন্দও করা হলো বর্ষাকালের পরে যেমন আবার আসছে শীতকাল শীতকালে আমাদের আবার এখানটায় খাওয়া দাওয়া ভালোই খাওয়া দাওয়া একটা আয়োজন থাকে কারণ গীষ্মকালে বিভিন্ন সবজি ওঠে ফল ফলও পাওয়া যায় তারপর গীষ্মকালে ফ্যামিলিরা মিলে সবাই মিলে একটা ছোটো খাটো পিকনিকও করা যায় দুপুর বেলা একটা পিকনিক করা গেলে মাঠে বসে খাওয়া দাওয়া বিভিন্ন খাওয়া দাওয়া হয় বিভিন্ন আয়োজন থাকে আনন্দ থাকে আনন্দ হয় সবাই মিলে এই করে একটার পর একটা ঋতু সব সময় ভালোভাবে ইনজয় করা যায় গ্রীষ্ম বর্ষা শীত এইভাবেই সারা বছর আমরা আনন্দতে থাকি